সালটা ছিল দুহাজার সতেরো এবং ডেটটা সাতই এপ্রিল যেদিন জন্ম হয় পশ্চিম বর্ধমানে আসলে জন্মটা ঠিক জন্ম নয় বর্ধমান জেলা দুটি ভাগে বিভক্ত হয়েছে এক তৈরি হয় পূর্ব বর্ধমান জেলা এবং আরেক পশ্চিম বর্ধমান দুটো ভাগে বিভক্ত হয়ে গেলো তাদের ঋতু জলবায়ু কখনোই ভাগ করা যায়নি এখানে জলবায়ু মৌসুমী জলবায়ু এবং ঋতু অত্যন্ত মনোরম বলাও যেতে পারে আবার কিছু কিছু সময় তা অত্যন্ত দুষ্কর হয়ে উঠে ঠিক যেমন গ্রীষ্মকালে অত্যাধিক গরম বর্ষায় অত্যাধিক বৃষ্টি তেমন শীতে বেশ কাঁপুনি দেওয়া ঠান্ডা তবে এখানের জলবায়ু সাথে সাথে খাবারদাবারে বেশ বিশেষত্ব দেখা যায় ঠিক যেমন জলবায়ু যখন বৃষ্টির দিকে তখন খাবার দাবার দোকানের ভিড় বেশি যথাযথ ভাবে চপ সিঙ্গারা ইত্যাদি এসব আবার ঠিক যেমন যখন গ্রীষ্মকাল পরে তখন আবার ভিড় হয় ঠিক শরবতের দোকান আইসক্রিমের দোকান রাস্তায় রাস্তায় বিক্রি হয় আখের রস লেবুর শরবত এছাড়াও আরও বিভিন্ন ঠান্ডা পানীয়র দোকান আবার যখন সময়টা চলে যায় শীতের দিকে খাবার শুরু হয় বড়ো বড়ো হোটেল ঠিক ভিড়টা জমে তখন সন্ধ্যা বেলার দিকে বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্ট এইসবের দিকে সেখানে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবন কিছু মানুষের বলাই যেতে পারে খুবই আনন্দের সাথে চলে কিন্তু সকলের তো তা হয় না কিছু মানুষের দিন আনে দিন খায় এমন কিছুও মানুষ বহু মানুষ রয়েছে আমাদের আসানসোলে যাদের আজও সেইভাবে জীবন চলতে থাকে কিন্তু সব শেষে সবমিলিয়ে একটাই কথা বলা যেতে পারে যে সকল ধর্ম সকল জাতির সমন্বয়ে গড়ে ওঠা এই পশ্চিম বর্ধমান জেলার সত্যি পশ্চিমবঙ্গের বুকে এক অসাধারণ দাগ কেটে যায়